মাছ ধরা আমার একটি প্রিয় শখ যেমন আমার একটি পুকুর আছে যেখানে প্রায় অনেক রকমের মাছ থাকে পুকুরের আকৃতিটা অনেকটাই বড়ো আমি নিজেই পুকুরে জাল ফেলতে পারি সেই জাল ফেলে মাছ তুলতে পারি সাথে সাথে ছিপ দিয়েও মাছ তুলতে পারি ছো ছিপ দিয়ে বড়ো সাইজের মাছ ধরা যায় না সেটা ছোটো মাছই হয় চুনো মাছ পুঁটি মাছ কিন্তু বড়ো সাইজের মাছ ধরতে গেলে সেখানে বড়ো জাল আছে নেট আছে যেটা গোল তার করে পুকুরের মধ্যে ফেলতে হয় তারপরে একটা সুতো থাকে হাতল সেটা ধরে টানতে হয় তাতে যে মাছটি ভিতরে থাকে সে মাছটি পুকুরের পাড়ে চলে আসে এতে মাছের ধরতে সুবিধা হয়